আমি আজ সতেরোই এপ্রিল সন্ধ্যে ছটার সময় কলকাতা আরসালান বিরিয়ানি সেন্টার থেকে দুপ্লেট চিকেন বিরিয়ানি এবং দুপ্লেট চিকেন চাপ অর্ডার করেছিলাম কিন্তু অর্ডারটি গ্রহণ করার পর দেখি কেবলমাত্র চিকেন বিরিয়ানিটি রয়েছে চিকেন চাপ পদটি ছিল না তাই রেস্তোরাঁর কাছে এ বিষয়ে অভিযোগ জানাচ্ছি